বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চাই তো আমরা ছজন মতো আছি তো ছজন যাওয়া যাবে সেরকম একটি গাড়ি আপনার কাছে আছে কি না সেটা জানান